আমি অল্পবয়স্ক ছেলের কাছে টাকা তোলার পদ্ধতি বর্ণনা করব এইভাবেই প্রথমে ব্যাংক থেকে টাকা তোলার সময় ব্যাংক আমি এভাবে বর্ণনা করব আমি প্রথম ব্যাংকে যাব ব্যাংকে গিয়ে চেক নেব টাকা তোলার টাকা তোলার চেকটি নিয়ে আমি কলমে সেটি ভালোভাবে পূরণ করব চেকটি পূরণ করার পর নিজে সই করব কত টাকা তুলব সব লিখব এবং টাকা তোলা আর লেখার পর সেখানে অ্যাড্রেস দেব আর দেব অনেক কিছু ফর্মে যাবতীয় যা কিছু দিতে বলবে সেই সমস্ত লেখার পর বা দেওয়ার পর সেটি আমি গিয়ে ব্যাংকে জমা দেব দিয়ে টাকাটি তুলব এবং আরো যেমন শাখায় শাখায় সই করে আঙুলের ছাপ দিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়ে টাকা তোলা যায় এবং যেমন আরো আছে অনেক রকম পদ্ধতি সেগুলো থেকেও আমি সে পদ্ধতিগুলোও ব্যবহার করতে পারি যেমন দোকান থেকে টাকা তুলা যায় বা এটিএমে এটিএমে ব্যবহার করব এইভাবে এটিএম যাব এটিএমে গিয়ে যেইস লেখাগুলো আসবে টাকা উইথড্রল এরকম অপশনগুলা আমি টাচ করে দিয়ে টাকা তোলার পদ্ধতিটি বর্ণনা করব যেমন কত টাকা তুলব সেইটি সংখ্যাটা টুকে আমি সেইভাবে টাকাটি তুলে নিয়ে সব তুলে নেওয়ার পর ক্যান্সেল করে দিয়ে চলে আসব